আমি কিছু পদবীর নাম বলছি সেগুলো হলো দাস দাশগুপ্ত সেনগুপ্ত রাহা নাহা সাহা চৌধুরী ঘোষ ঘোষাল পাসওয়ান সিংহ সিং মাহাতো সোম পোদ্দার প্রামাণিক সিং সরকার বিশ্বাস মহন্ত রায় বর্মণ তালুকদার চন্দ্রবতী চক্রবর্তী গাঙ্গুলি ভট্টাচার্য স্যানাল আচার্যি রায়চৌধুরী বচ্চন দাস মোদি গোপ গোয়ালা ঘট সুচ ধর সুচ সূত্রধর দেবনাথ মোদক মজুমদার হোম মজুমদার পাট্টাদার খান্ডেকার

পাঠান শৈয়দ সৈয়দ

খাতুন খান শেট্টি কাপুর দেবগণ সেন কর রাউত আলী ঠাকুর মালাকার তেন্ডুলকর মল্লিক ব্যাপারী ঘরামি সেন শর্মা ইত্যাদি